হ্যাঁ প্রত্যেকটা খেলায়ই একটু দৌড় লাগে তো তার মধ্যে আমার ফুটবল খেলাটা খুবই পছন্দ খুব প্রিয় খেলা তো ওই খেলার জন্য আমি এমনিতেই দৌড় প্র্যাকটিস করি যাতে দম বাড়ে কারণ ওটা অনেকটা টাইমের খেলা তো আবার না দৌড়ালে শরীরে একটা এনার্জি থাকে না তো ওই কারণেই আমি সকাল বিকাল এমনি সবসময় দৌড় প্র্যাকটিস করি দৌড়োতেও ভালো লাগে এবারে ফুটবল খেলতে গেলে অনেকটা দমের প্র প্রয়োজন হয় অনেকটা এনার্জির প্রয়োজন হয় তো যার জন্য দৌড়ানোটা দরকার আর প্রত্যেকটা ছেলেকেই মনে করি যে দৌড়ানো ভালো শরীর ভালো থাকে একটা আলাদা একটা এনার্জি কাজ করে ব্রেইন পরিষ্কার হয় আর দৌড়ানো এমনিতেই শরীরের পক্ষে খুবই উপকার আর ফুটবল খেলায় প্রচুর দৌড়াতে হয় কারণ অনেকটা টাইমের খেলা ভালো করে পুরোটা টাইম খেলতে গেলে দৌড় লাগবে অবশ্যই দৌড়ানো দরকার আর দমেরও প্রচুর দরকার তো ওই দম বাড়ানোর জন্য দৌড়ানোটা দরকার প্রতিদিন সকালবেলা প্রায় এক ঘণ্টার মতো দৌড়াতে হয় বিকালবেলা এক ঘণ্টা দৌড়াই এবার দৌড়ালে প্রচুর দম বাড়ে আর শরীরও ভালো থাকে শরীর মানে ব্রেইন পরিষ্কার হয় খেলার জন্য আর দৌড়াতে খুব ভালোও লাগে আমার দৌড়াতে ভালোবাসি যেরকম ধবাস বল ফুটবল খেলতে ভালোবাসি সেরকম দৌড়াতেও ভালোবাসি খুবই আর দৌড়ানোটা ভালো শরীর ভালো থাকে